হ্যালো

এবার আমার তো ওখানে যেতে হবে দেখতে হবে কতটা কি পাইপ লাগবে দেখে সেরকম বুঝে আমার একটা মিস্তি মিস্ত্রির রোজ আছে হাজার টাকা সেরকম বুঝে দেখতে হবে তবে তো আমি বলতে পারব ও হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা দে আচ্ছা দেখি আমি দেখতে তো হবে দেখে তবে তো আমি বলব আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ